আমার কাছে ফোন রয়েছে এটি আমার দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে এটির সাহায্যে আমি যে কাউকে টাকা পাঠাতে পারি ট্রেনের টিকিট কাটতে পারি বিমানের টিকিট কাটতে পারি প্রচুর দৈনন্দিন জীবনে কাজে লাগে যে কোনো তথ্য আমি সার্চ করতে পারি